হ্যালো আপনি কি উবের থেকে বলছেন হ্যাঁ আমি আপনার ওই ফোন ক্যাব থেকে পেলাম নাম্বারটা হ্যাঁ আমি একটা ক্যাব বুক করতে চাই দক্ষিণেশ্বর যাবো হ্যাঁ হ্যাঁ চার জনেই যাবো ও ঠি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই সাত সাড়ে সাতটার মধ্যে আসুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ বয়স্ক মানুষরা যাবে তো একটু তাড়াতাড়ি আসলে ভালো হয় সকাল সকাল গেলে পুজোটা দিয়ে ওনারা উপোস করে আছেন তো সেই কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বেশি ঘুরে যেতে হবে না আপনি আপনার হ্যাঁ আপনি লোকেশন চেক করে চলে যাবেন তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারি এক ঘন্টার সময় তো লাগেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার ওই মেসেজে যা টাকা উঠেছে আমি সেই টাকাটাই আপনাকে দেবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনি তাহলে হ্যাঁ আমরা রেডি হয়ে আছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি তাহলে আসুন আমরা রেডি হয়ে আছি হ্যাঁ ঠিক আছে